হ্যাঁ আমি কেনা বই পড়তে ভালোবাসি কারণ এখানে আমাদের বইয় খুবই কম দাম কারণ কেন বই পড়তে হয় তার কারণ আমাদের স্কুল থেকে সেরকমভাবে তো বই দেয় না এবং কেনা বইয়ে বিভিন্ন ধরনের জিনিস আমরা জানতে পারি যেগুলো আমরা জানি না এবং আমি কেনা বই পড়ে খুব উপকৃত হই যেমন জি কে আমার খুবই ভালো লাগে এছাড়া ইতিহাস ভূগোল ম্যাথ জীবন বিজ্ঞান ভৌতবিজ্ঞান এসবের সাজেশান বই আমি কিনে পড়ে থাকি এবং ইলেকট্রনিক বই কিনে নিই কিন্তু পড়েছি না আমি অডিও বুক শুনিনি